হ্যাঁ আমার জীবিকা বিদ্যুতের ওপরেই নির্ভর করে কারণ যাই করতে যাই না কেন তাতেই আমার বিদ্যুতের প্রয়োজন হয় রান্না করতে যাওয়া হোক বা বাচ্চা কাচ্ছার পড়াশুনাই করানো হোক সব কিছুতেই বিদ্যুতের প্রয়োজন হয় বিদ্যুৎ চলে গেলে তখন খুবই অসুবিধা হয় আমার বাড়িতে এমার্জেন্সি লাইট আছে তাই দিয়ে বেশিক্ষণ চলে না বা সব কাজও সেই দিয়ে করতে আমি পারি না তার ফলে খুবই অসুবিদা হয় যদি অনেকক্ষণ কারেন্ট চলে যায় এখানে বেশিরভাগ সময়তেই কারেন্ট থাকে না তাই আমাদের এখানে খুব অসুবিধা হয় কাজকর্ম করতে বা বাচ্চা কাচ্ছার পড়াশোনা করাতে এর জন্য বিদ্যুতের আরও বিকল্প আছে তাছাড়াও অন্যান্য বাড়িতে ইইনভার্টার আছে কিন্তু আমার বাড়িতে সেই সুবিধা নেই বলে আমার খুবই সমস্যা হয়